আমি আপনাকে কখন অর্ডার দিয়েছিলাম খাবারটা খাবারটা অর্ডার দেওয়ার সেখানে লেখা ছিল তো তিরিশ মিনিটের মধ্যে আমার কাছে পৌঁছাবে কিন্তু পোঁছায় নি এত দেরি হয়েছে কেনো আমার গেস্টগুলো কি এতক্ষণ না খেয়ে বসে থাকবে আপনি এত দেরি করে কেনো খাবারটা পাঠালেন আমি আপনার খাবার নেবো না এজন্য আমি আপনার খাবারটা ফেরত দিতে চাই আমার গেস্টগুলো এতক্ষণ থেকে বসে আছে এক ঘন্টা হল এই সময় আপনার সময় হল খাবার পৌঁছানোর এই জন্য আমি এই খাবার নেবো না এবং আমার ক্যাশ আমি ফেরত চাই আমি অনলাইনে টাকা দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি খাবারটা আসে কিন্তু এত দেরি হয়েছে তাই এই খাবারটা আমি ফেরত দিতে চাই এই খাবারটা আপনি ফেরত নিয়ে যান এবং এবং এরপরে যেন অর্ডার দিলে এইরকম ভুল না হয় কারণ গেস্ট কতক্ষণ থেকে এসে বসে আছে খাবারটা আপনার তিরিশ মিনিটের মধ্যে ডেলিভার করার কথা কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো আপনি ডেলিভার করেন নি এইটা পঁয়তাল্লিশ মিনিট হতে যায় এখন আপনি খাবার নিয়ে পৌঁছেছেন এত দেরি হয়েছে এই খাবার আমি নেবো না ফেরত নিয়ে যান